পশ্চিমবঙ্গের ক্রীড়া যদি বলেন তাহলে ভারতের অন্যান্য রাজ্যগুলির থেকে আমাদের পশ্চিমবঙ্গে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এই সমস্ত চল রয়েছে তার মধ্যে বেশি আমাদের ফুটবল ক্রিকেটটাই বেশি জনপ্রিয় এখানে যদি ক্রিকেটের কথা বলেন তাহলে আমাদের মানে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের যেটা ইডেন রয়েছে ইডেন গার্ডেন সেটা ক্রিকেটের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের

আর ফুটবলের কথা যদি বলেন যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হয় তখন পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে যে উৎসে উত্তেজনা সৃষ্টি হয় সেটা সবথেকে লক্ষ করার বিষয় একটা আমাদের পশ্চিমবঙ্গের ক্রীড়াগুলোর মধ্যে আবার রয়েছে ফুটবলের মধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গন সেটাও হলো একটা লক্ষ করার বিষয় হ্যাঁ এই সমস্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের